আমি পুরুলিয়ার দশের বাণ মোড়ে গাড়িখানার ওখানে একটি বইয়ের দোকান আছে বুক অ্যান্ড বুকস ওখানে আমি বই কিনি ওখানে খুব সস্তায় ছাড়সহ বই দেওয়া হয় এবং সেখানে বইয়ের ধরন খুব উন্নত মানের হয় বিভিন্ন প্রকারের বিভিন্ন বিষয়ের বিভিন্ন বিভিন্ন উচ্চমানের বই এখানে পাওয়া যায় এছাড়াও ওখানে সেকেন্ড হ্যান্ড বইও পাওয়া যায় দুর্বল মানে অর্থহীন ছাত্রছাত্রীদের জন্য তাই আমি ওখানে বই কেনার জন্য যাই